বাংলা ভাষা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক উপভাষায় বিভক্ত প্রমিত বাংলা যা শিক্ষা সাহিত্য এবং মিডিয়াতে ব্যবহৃত হয় সাধারণত কলকাতা ও তার আশপাশের অঞ্চলের ভাষার উপর ভিত্তি করে তৈরি এটি মূলত সহজবোধ্য স্পষ্ট উচ্চারণ এবং নির্দিষ্ট ব্যাকরণ মেনে চলে যা একটি মানকরূপ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেমন মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান ইত্যাদি এলাকায় আঞ্চলিক উপভাষার পার্থক্য লক্ষ্য করা যায় এই উপভাষাগুলোতে উচ্চারণ শব্দের ব্যবহার এবং বাক্য গঠনের ক্ষেত্রে পরিবর্তন থাকে যেমন মুর্শিদাবাদের খাইশ বা জাম এ এর মতো শব্দ ব্যবহৃত হয় যেমন মুর্শিদাবাদে আরকটি ভাষা বারেন্দ্রী ভাষা যেটাকে আমরা সাধারণভাবে বাগড়ি ভাষা বলে থাকি খোট্টা ভাষা এসবগুলো ব্যবহার হয় যেমন ঐতিহ্য এবং সামগ্রিক প্রভাবের কারণে কিছু নির্দিষ্ট শব্দ ও প্রবাদ প্রবচন যোগ হয় যা প্রমিত বাংলায় অনুপস্থিত এই বৈচিত্র্য ভাষায় সন্ ভাষার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে এবং বিভিন্ন অঞ্চলে মানুষের মাঝে পরিচয় ও সংস্কৃতির এক স্বতন্ত্র রূপ প্রকাশ করে